আগেকার ছেলে মেয়ে বলতে আমি বোঝাই আমি যখন ছোট ছিলাম মায়ের কথা শুনতাম বাবা যেটা বলতো ভয় করতো তা বাবা মায়ের কথা শুনেই চলতে হতো এবং কি সবাই আশেপাশে যারা বকতো তাদের কথা শুনেও চলতে হতো চলতে চলতে পড়াশোনাও ঠিক মতন সময়ে আমাদের করতে হতো তারপরে বেশি বাইরে আমাদের যেতে দিতো না সবসময় ঘর বন্ধ এইখানে ওখানে যাবে না এরকম বলে দিতো আমরা সেইভাবেই শুনতাম আর এখনকার হচ্ছে কী ছেলে মেয়ে হচ্ছে যেটা বলছে সেটাই ওরা নিজেরাই নিজেদের মাথার মধ্যে এনে সেটাই করছে মা বাবাকে অতোটাই ভয় পায় না যে যে যে তারা বলছে সেটাকেই শুনতে হবে সেটা ওরা পছন্দ করে না এবং ওদের মতন ওরা চলার এ করে ওরা যেরকম বাধ্য হয়ে চায় এটা চায় ওটা চায় সেটা চায় আমরা হয়তো দিতে পারবো না বলি কিন্তু ওরা সেটা শুনছে না ওদের জেদ অবস্থায় ওরা চলছে এবং সেটা দিতেই হবে এবং বলছে না ওটা ছাড়া আমাদের এ হবে না এইরকমভাবেই ওরা জিনিসপত্র যেটা চাইছে যখন যেটা চাইছে সেটাই দিতে হচ্ছে আর যেখানে যেতে ইচ্ছা করছে এখন তো নানারকম নানা জায়গা যেতে ওদের ইচ্ছা করে সেসব জায়গা আমরা যেতাম না ভয় পেতাম কিন্তু ওরা সেইটা ভয়টাকে কাটিয়ে চলে যাচ্ছে এবং কী সেই কথাও শুনছে না বেশিরভাগ ছেলে মেয়ে একের পর এক এরকম হয়ে আসছে